ছোট থেকে বড় সকলকে ব্যায়াম করা দরকার ব্যায়াম করলে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় আমি প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করি আমার রোজকার রুটিনে ব্যায়ামটা থাকবে আমি সকালে উঠেই সূর্য প্রণামটা কোর করি সূর্য প্রণাম করলে অনেক কিছুই বা রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় পদ্মাসনও তার মধ্যে পদ্মাসনও করি প্রতিদিনই আমি ব্যায়াম করি এবং আমার পরিবারের লোককে ব্যায়াম করার জন্য বলি কারণ প্রতিদিন আদ ঘণ্টা করে ব্যায়াম করা সকলের জন্যই দরকার আমিও প্রতিদিন আধ থেকে এক ঘণ্টা ব্যায়াম করি সকালে আর আমি যতদিন ব্যায়াম করেছি ততদিন আমার শরীর সুস্থ আছে আর সকলকেই ব্যায়াম করার দরকার যাতে শরীর সুস্থ